আমার জেলার নাম পশ্চিম মেদনীপুর এখানে অনেক উন্নয়নের প্রয়োজন দরকার রাস্তাঘাটে স্কুল কলেজের অফিস আদালতে হসপিটালে কোথাও আমরা সুব্যবস্থা নেই আপনি কোনো কাজেই সরকারি কাজে পৌরসভা যাবেন সেখানে যে পিছু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকুন আপনার যখন আসবে নাম তখন আপনি ঘুমিয়ে পরবেন অসুস্থ হয়ে পরবেন কারণ সেখানে স্টাফ নেই তারা বলছে আরো দুদিন আসুন ঘুরতে ঘুরতে ঘুরতে পায়ের চটি ছিঁড়ে যাবে একটা রেশন কার্ড করতে বিএলআর অফিস যাবেন বিডিও অফিস যাবেন খাদ্য দপ্তর যাবেন একই ব্যাপার সব জায়গায় ঘুরতে ঘুরতে আলা হয়ে যাচ্ছে মানুষ তাই সেখানে স্বচ্ছ স্টাফের প্রয়োজন যাতে মানুষকে না এত না ঘুরতে হয় আরেকটা আছে হসপিটাল কোনো রুগীকে নিয়ে আপনি হসপিটাল যাবেন এসে ডাক্তারবাবু কিছুক্ষণ আসার পর আসল আসার পরে বলবে যে যে পরীক্ষা করার দরকার সেইসব যন্ত্রপাতি আমাদের এখানে নেই ডাক্তার আছে তো তার যন্ত্রপাতি নেই যন্ত্রপাতি আছে তো স্টাফ নেই এই গেলো হচ্ছে হসপিটালের দিক এবার আসছি স্কুলে না আছে স্কুলে না আছে কোনো শিক্ষক নিয়োগ না কোনো তার পরিকাঠামো ছুটির পর ছুটি স্কুল চলতেই থাকছে শিক্ষকও নেই ছুটিও নেই এই তো পড়াশোনার সুব্যবস্থা আমরা সবই চাই যে পশ্চিম মেদনীপুরের উন্নতি হোক কিন্তু কাকে বলব রাস্তা রাস্তায় বেরোলে গাড়িতে যে যাবে মানুষ তার পিঠের সে মেরুদণ্ড ভেঙে যাবে এমনই রাস্তার পরিস্থিতি পশ্চিম মেদনীপুরে আমরা সবসময় চাই যে উন্নয়ন হোক তার সুব্যবস্থা চাই